অবশ্যই কাগজের ব্যবহার আমাদের ছোটো ছোটো কুটির শিল্পকে আর্থিক দিক দিয়ে কভার করতে পারবে কারণ কাগজ দিয়ে আমরা বিভিন্ন ধরনের আর্ট বিভিন্ন ধরনের শিল্প সেগুলো বাজারজাত করে বিক্রি করতে পারব কাগজের ছোটো ছোটো ফুল কুটির শিল্পের কাজেও বা আমাদের আর্থিক সহায়তায় সাহায্য় করতে পারে এছাড়াও কাগজ তৈরি বা বড় বড় গাছের থেকে যেসব গুঁড়ি থেকে আমাদের কাগজ তৈরি হয় তা থেকেও আমাদের আর্থিক দিক থেকে অনেকটাই কভার করতে পারে কৃষকদের কৃষকদের কীভাবে কভার করবে কৃষকদের কভার করবে আমরা ধান গম বিভিন্ন ধরনের যব নানা ধরনের সবজি উৎপাদন করে থাকি গ্রাম্য অঞ্চলে এইগুলোর সাথে সাথে আমরা যদি আর্থিকভাবে সচল হতে চাই এক্সট্রা আর কোনো কাজ বা কোনো কুটির শিল্প হাতে ছোটো ছোটো আমাদের ঘরে গৃহবধূ যারা আছে কুটির শিল্পর কাজে কোনো আর্টের সাথে যুক্ত হয়ে যদি ছোটো ছোটো কাগজ দিয়ে পুঁতি শিল্প নানান ধরনের ফুল সরঞ্জাম এগুলো বাজারজাত করে বিক্রি করলে আমাদের অনেকটা আর্থিক সহায়তা লাভ করবে এছাড়াও আমাদের কাগজের বিভিন্ন রকম থালা গ্লাস থেকে নানান ধরনের সামগ্রী তৈরি এছাড়াও প্লাস্টিক ব্যবহার কমিয়ে দিয়ে আমাদের কাগজের ব্যবহার বাড়াতে হবে কাগজের ব্যবহার বাড়ালে আমাদের পলিউশনটাও কমে যাবে প্রাকৃতিক স্বাভাবিকভাবেও আসতে সহায়তা করবে সেই জন্য আমাদের সবসময় কাগজের ব্যবহারটা বেশি করতে হবে কাগজের ব্যাগ থেকে শুরু করে ছোটো ছোটো থলে থেকে শুরু করে সমস্ত রকম কিছু তৈরি করতে হবে আমরা একটা বাজারঘাট করতে গেলে আমাদের যেসব প্লাস্টিক বা পলিথিন ব্যবহার করা হয় এই সব পলিথিনে ব্যবহার উঠিয়ে দিতে হবে এই সব পলিথিনের ব্যবহার না করে সেগুলো কাগজের থলে ব্যবহার করতে হবে এতে আমাদের আর্থিক সহায়তাও লাভ করবে প্লাস পরিবেশের দিক থেকে পলিউশান বা দূষণটা অনেকটা কমে যাবে কাগজের ব্যবহার আমরা যত বাড়াব যত বাড়াতে পারব তত আমাদের আর্থিক সহায়তাও বাড়াতে পারবে এদিকে প্রাকৃতিক দিক থেকে পলিউশনের দিক থেকেও অনেকটা আমরা সচল হতে পারব বা আর্থিক দিক থেকেও সচল হতে পারব সেই জন্য আমাদের নানান ধরনের শিল্পর সাথে ছোটো ছোটো এই কুটির শিল্পকে নানান ধরনের আর্ট দিয়ে কাগজের নানান ধরনের শিল্পকে তৈরি করে আমরা সেটা বাজারজাত করে স্ মানুষের সামনে আনতে পারি নানা ধরনের ফুল থেকে শুরু করে নানান ধরনের নানান ধরনের ফুল নানান ধরনের আর্ট দিয়ে নানান ধরনের কাগজের তৈরি ওই ঘর বাড়ি থেকে বানিয়ে সব রকম আমরা এগুলো বাজারে আনতে পারি এদিক থেকে কী হবে সৌন্দর্যপূর্ণ ঘরে কোনো কিছু ফুলদানি সাজাতেও কাগজের আর্ট ব্যবহার করতে পারি ফেলে দেওয়া কাগজ দিয়ে আমরা নানান ধরনের নানান ধরনের সামগ্রী তৈরি করতে পারি এছাড়াও আমরা কৃষকের কৃষিকার্যে ব্যবহার করতে পারি কাগজের জিনিস তাছাড়াও আমাদের এখানে যেসব রেস্তোরাঁ বড় বড় হোটেল থেকে শুরু করে যেসব কারখানা আছে আমরা যে পার্সেল জাতীয় খাদ্য পাঠানো হয় সেখানে পলিথিন ইউজ না করে কাগজের ব্যাগ ইউজ করতে পারি প্যাকেটগুলোও কাগজের ব্যবহার করতে পারি তাছাড়াও বড় বড় উৎসব যখন হয় তখন আমরা কাগজ দিয়ে ফুলের আর্টও তৈরি করতে পারি